হুম বল

চল যাওয়া যাক অসুবিধা নেই কবে যাবি বল হ্যাঁ দেখ আমি তো গড়িয়াতে থাকি গড়িয়া স্টেশানের এখান থেকে ট্রেন ছাড়ে তাহলে ট্রেন পথে গেলেই মনে হয় সুবিধা হবে বেশি হুম না না জয়নগর স্টেশান না বলে একদম কাছাকাছি হবে ওই স্টেশানের কাছেই অনেক নামীদামি মোয়ার দোকান আছে রে ওখানেই গিয়ে দেখা যাবে হ্যাঁ আস হ্যাঁ নিশ্চয়ই যত ভেতরে যাব তত মনে হয় আরো ভালো দোকানের খোঁজ পাওয়া যাবে আসলে যাব যখন সব থেকে ভালো দোকান থেকেই নিশ্চয়ই খাবো হ্যাঁ চ রবিবার দেখে একদিন তাহলে প্ল্যান কর যাওয়া যাক জয়নগরের উদ্দেশ্যে হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি একজনের নাম একটা দোকানের নাম জানি বটে কালীমা কালীমাতা মোয়া সেন্টার বলে যেই দোকানটি আছে ওইখানে নাকি সব থেকে সেরা মোয়া পাওয়া যায় জয়নগরে হ্যাঁ হ্যাঁ তাও আশেপাশে আরও তিন চার জায়গার মোয়া দেখে আসব অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই জানাস আমাকে চল টাটা